আমাকে এমন একটি সময় সম্পর্কে বলুন যখন আপনাকে এমন একজনের সাথে কাজ করতে হয়েছিলো যার সাথে থাকা কঠিন ছিলো পরিস্থিতি সামলানোর জন্য আপনি কী করেছেন আমার পরিবারের অনেক সময় অনেক সমস্যা হয়েছে পরিবারে থাকতে গেলে পরে কিন্তু সেই সময়তে আমার সঙ্গে কেউ সং সাথ দেয় নি সে সময়টা আমার এমন একটা সময় ছিলো সেই সময় একমাত্র আমার মা বাবারা ছাড়া ভাইয়েরা ছাড়া কেউ আমাকে সাপোর্ট করে নি সেই জন্য তারাই আমার সব সময় আমার পাশে থেকেছে এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার প্রচন্ড জ্বালা যন্ত্রণা করেছে তাদের জন্য আজকে আমি অন্য রাস্তায় এসে থেকে আমি অন্য জায়গায় একটা কাজ করে আমার বাচ্চাদেরকে নিয়ে খাই